দোকানের জন্য একটি কুলার নিয়েছিলাম দেখছি প্রচণ্ড গরমে একটি কুলার অর্ডার দিই খোদ্দেরও খুব ভালো বলছে যে খোদ্দের বলছে যে একটা কুলার নাও প্রচুর দোকানে গরম পাখার হাওয়ায় আর চুল দাড়ি কাটা যাচ্ছে না এ কারণে একটি কুলার অর্ডার দিয়েছিলাম কুলারটা দেখলাম অনলাইন দোকানের থেকে অনলাইনে দাম কম ওই জন্যে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এবং কুলারটা এসেওছিলো খুব ভালোভাবে এসেছিলো এবং কুলারটার সার্ভিসও খুব ভালো খুব ভালো বাতাসও ঠান্ডা হাওয়াটাও খুব ভালো দেয় দোকানে ভিড়ে এখন খোদ্দেররা বলে যে এতো দিনে তুমি একটি ঠিক কাজ করেছো মনের মতো কাজ করেছো খোদ্দেরের